হ্যাঁ আমি নাচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি যখন ছোটোবেলায় বাবার বাড়িতে ছিলাম তখন আমাদের সরস্বতী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান করা হয়েছিলো সেই অনুষ্ঠানে আমি নাচে নাম দিয়েছিলাম ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তারপরে দেশ রাঙ্গিলা রেঙ্গিলা যেটা ফানা বইয়ের গান আছে সেইটাতে আমি নাম দিয়েছিলাম নাচ করেছিলাম এবং সেই নাচটার সবাই প্রশংসাও করেছিলো এবং আমি ফার্স্ট হয়েছিলাম আমি ফার্স্ট প্রাইজটা আমি পেয়েছিলাম তার জন্য মানে আমার অভিজ্ঞতাটা খুব ভালোই ছিলো মানে খুব ভালোই লেগেছিলো আমার নাচটা করে হ্যাঁ মানে অনেকে প্রশংসা করেছিলো কি তো এত সুন্দর যে নাচতে পারিস তা তো জানা ছিল না হ্যাঁ কিন্তু মনে মনে নাচটা আমি সরস্বতী পুজোর নাম দেওয়ার পর নাচে মনে মনে নাচটা আমি প্র্যাকটিস করেছিলাম এই খুব সুন্দর নাচটা হয়েছিলো আমার তো সেই অভিজ্ঞতা এখনও ভোলা যাবে না কেন এখন বড়ো হয়ে গেছি এখন তো আমার শ্বশুর বাড়ির এদিকে নাচ গানের কোনো অ্যালাউ নেই আমার বাপের বাড়ি বীরভূমি ছিলো তখন আমি নাচ করেছিলাম আর কি তার জন্য আমি এখনও ভুলতে পারি না সবাই খুব নাম করেছিলো তারপরে অনেকবার স্কুলে অনুষ্ঠান হলে সবাই বলতো কি নাচের প্রতিযোগিতায় নাম দে কিন্তু তখন বড়ো হয়ে গিয়েছিলাম তার জন্য আর লজ্জাই দিতে পারেন এখন যদি নাচ টাচ করার মনে হয় ঘরের মধ্যে অল্প সাউন্ডে ব্লুটুথে গান লাগিয়ে দিই হালকা হালকাভাবে নাচ করি শরীরটা এখন ভারীর হয়ে গেছে বেশি নাচ করাও বেশ ভালো লাগে না কিন্তু মনে তো এখনও সেই নাচ নাচ ভাবটা আছেই